আমার এমন একটি সময় যেটা কাজের সময় সে ক্ষেত্রে যদি বলতে যাই সেটা হল পড়াশোনা যেহেতু করেছিলাম মধ্যবিত্ত ফ্যামিলি থেকে তখন সেরকম অবস্থা ভালো ছিল না সেই হিসাবে টিউশনও নিই নি রেসাল্টও খুব একটা ভালো হয় নি কিন্তু যেহেতু দরিদ্র পরিবার থেকে পড়াশোনা করেছিলাম তাই হঠাৎ করে একটা কাজের যোগাযোগ হয়েছিল কম্পানিতে সেই জন্য আমি আরামবাগ গিয়েছিলাম কিন্তু হঠাৎ করে বলল যে আজকে বাস বন্ধ আমি কোনো মতেই বাড়ি ফেরার কোনো উপাই পাই নি আমি সেটা থেকে প্রচণ্ড অসুবিধাই পরেছিলাম এবং কীভাবে রাত্রে বাড়ি ফিরবো সেটা ঠিক করতে পারি নি অবশেষে বেশ কিছু দূর শুধু হেঁটে এসে একটা ছোট্ট গাড়ি পেলাম তাতে করে আমি বাড়ি এলাম এটা আমার জীবনে সবচেয়ে মনে থাকে যে আমি কাজের ক্ষেত্রে গিয়ে বিরাট বাঁধা পেলাম